কে বলছেন ও আচ্ছা আচ্ছা হ্যাঁ বলুন না এখন তো বাড়ি ফিরে গেছি বাজার থেকে মানে কোনো কিছু আচ্ছা আচ্ছা আচ্ছা কী কী সবজি লাগবে

হ্যাঁ আপনার বাড়িটা ঠিক কোনখানে বলুন আচ্ছা আচ্ছা ওই মন্দিরটার পাশটায় কি আচ্ছা আমি হুম হুম হুম হুম কত পরিমাণ লাগবে আচ্ছা

আচ্ছা আচ্ছা সবজির দাম বলতে গাজরের দামটা তো একটু বেশি হয়ে গেছে না আশি টাকা কিলো আর লাউডাঁটা ওগুলো তো কম দাম পেঁপেটা ওই পনেরো টাকা কেজি ধরে নিন না আর লাউডাঁটা তো পার খাড়া ওই পাঁচ টাকা দশ টাকা করে এইটুকুই আর কি তবে গাজরটাই যা একটু বেশি দামটা বেড়ে গেছে চাষবাস হচ্ছে না ঠিকঠাক ওইজন্য আর আচ্ছা সে না হয় করে আপনার কবে লাগবে হ্যাঁ আমি তাহলে কালকে বাড়ি ফেরার সময় দিয়ে চলে যাব অ্যাঁঃ আচ্ছা ঠিক আছে আমি সকালবেলায় যাওয়ার চেষ্টা করছি

আচ্ছা ঠিক আছে তাহলে আপনি বললেন ওই বিধাননগরের মন্দিরটার পাশটাতে বাড়িটা না আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি তাহলে কালকে ওই আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি তাহলে দশটা সাড়ে দশটা নাগাদ পৌঁছে দেবো শুধুমাত্র কী কী বললেন গাজর পেঁপে লাউখাড়া আর আচ্ছা ঠিক আছে ঠিক আছে

আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে কালকে পৌঁছে দেবো হুম ঠিক আছে হুম